হ্যালো স্যার আমি আপনাদের উবের কোম্পানি থেকে একটা ক্যাব বুক করতে চাই আমি এখন জলপাইগুড়ির বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনি যদি পারেন আমাকে একটি ক্যাব তাড়াতাড়ি পাঠিয়ে দিন কেননা আমার ট্রেন ধরতে অনেক দেরি হয়ে যাবে আর যদি পারেন একটু আপনাদের ড্ৰাইভারকে আমায় আপনাকে নম্বরটা দিয়ে দিচ্ছি আপনি একটু ওকে ফোন করে সময় মতো আমার কাছে পাঠিয়ে দিন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানের লোকেশানটাও দিয়ে দেবেন আপনি যদি একটু তাড়াতাড়ি ক্যাবটা পাঠাতে পারেন তাহলে আমার খুব ভালো হয় আমি সময় মতো গিয়ে ট্রেনটা ধরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারব আমি জলপাইগুড়ি বাস স্ট্যান্ডের কাছে আছি আমি ওইখান থেকে জলপাইগুড়ি স্টেশনে গিয়ে ট্রেন ধরবো